আঁকার জন্য সরঞ্জাম বলতে পেন্সিল রাবার এই সবই ব্যবহার করা হয় বেসিক বেসিক জিনিসই ব্যবহার করা হয় আঁকার জন্য পেন্সিল রাবার আর খাতা এই সরঞ্জামগুলো দিয়েই আমাদের আঁকা হয় আর ব্র্যান্ড বলতে যেমন রঙ হিসাবে ক্যামেল তুলি হিসাবে সোনাই কোম্পানি এবং খাতা হিসাবে শিলা পেন্সিলগুলো অপ্সরার ছিল রাবার পেন্সিল অপ্সরা এই ব্র্যান্ড এই ব্র্যান্ডগুলোই ব্যবহার করি যেহেতু আমাদের বাজার বাড়ি থেকে বেশি দূর নয় সেইখান থেকেই কেনা হয় এইগুলো তো সেখানেই এই ব্যা ব্র্যান্ডগুলো পাওয়া যায় এর থেকে আর ভালো ব্র্যান্ডগুলো তেমন পাওয়া যায় না সেই হিসাবেই এই ব্র্যান্ডগুলোই ব্যবহার করা হয় আর স্টেশনারি ব্যয়বহুল বলতে একজন আর্টিস্ট হিসাবে তার কাছে ব্যয়বহুলের থেকে বেশি তার আর্টটাই তার কাছে ইম্পর্ট্যান্ট হয় সে তার নিজের মনের ভাব প্রকাশ করতে পারে সেখানে এবং চারিদিকে কী দেখে সেইটা তার সেইভাবেই তার ওই আঁকার মাধ্যমেই সেগুলো প্রকাশ করতে পারে তো তাদের কাছে ব্যয়বহুল বা এরকম কিছু তাদের কাছে ইম্পর্ট্যান্ট তাদের আর্টই হয় তো আমার মতে আর্ট সাপ্লাই বা স্টেশনারি অবশ্যই ব্যয়বহুল এবং তার থেকে আর্নও হয় তো এখানে আর দুটোই ইকুয়াল হয়ে আসে আর্টের সরঞ্জাম হিসাবে পেন্সিল রাবার তুলি পেজ এগুলোই ব্যবহার করা হয় আর ব্র্যান্ড বলতে অপ্সরা সোনাইয়ের ব্রাশ রবার পেন্সিল চারকোল এইগুলোই ব্যবহার করা হয় ক্যামেলের রং আর একজন আর্টিস্টের কাছে তার আর্ট বেশি ইম্পর্ট্যান্ট তো সেই আর্ট হিসাবে তার কাছে এই এইগুলো আর্টই বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে তো স্টেশনারি ব্যয়বহুল কি না সেইগুলো একটু কমই দেখা হয় কিন্তু হ্যাঁ স্টেশনারি অবশ্যই ব্যয়বহুল হয়ে থাকে